হ্যালো আপনি ট্র্যাভেল এজেন্সি থেকে বলছেন আমি ফ্রান্সে যেতে চাই আচ্ছা একটু প্যাকেজের সম্মন্ধে একটুখানি বললে আমার সুবিধা হয় আচ্ছা আমি প্যাকেজটা নিতে চাই না আমার তো তেমন কোনো চেনাশোনা তো নেই তো আপনার যদি কোনো চেনাশোনা হোটেল থাকে তো বুক করে দিতে পারেন আচ্ছা বলছিলাম যে কত কী খরচ হতে পারে আচ্ছা আমরা দশ জন যাবো না আমরা তো সেরকম কোনো ভালো খাবার হোটেল বুক করি নি ওখানে কম রেঞ্জের মধ্যে ভালো বাঙালি হোটেল কোথায় আছে একটুখানি বললে ভালো হয় আচ্ছা ঠিক আছে বলছিলাম যে কোন টাইমে গেলে প্যারিস আর ডিসনিল্যান্ডের যে শ্যোগুলো হয় কখন আমরা দেখতে পারবো মানে গেলে সুবিধা হয় আচ্ছা ঠিক আছে আমরা দুটো রুম নেবো আমরা দশ দিনের জন্য থাকতে চাই আচ্ছা আমরা যেদিন যাবো আপনাকে জানিয়ে দেবো আর আপনাদের ট্রাভেল এজেন্সির লোকদের লেট করতে বলবেন না আমি ঠিক টাইমে পৌঁছে যাবো তাদেরকেও আমাকে নিতে চলে আসতে বলবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই সাহায্যটা করার জন্য